গ্রামাঞ্চলে বসবাসকারী অনেক কৃষকরাই ধনী আবার অনেক কৃষকরাই আর্থিক দুর্দশার সম্মুখীন অর্থাৎ তাদের আর্থিক অবস্তা ভালো না যেমন তারা চাষের জন্য উপযুক্ত পানি জল পায় না বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় তারা সঠিক সময়ে জল পায় না তাদেরকে অনেক সময় গ্রামে থাকা সাম্মারর্সবল থেকে জল কিনতে হয় তাই যারা আর্থিকভাবে বিপদে আছে তারা সেই জলটা কিনে ভালোভাবে চাষ করতে পারে না যারা আর্থিকভাবে উন্নত তারা ঠিকঠাক চাষ করতে পারে আবার অনেক কৃষক আছে যারা জমিতে পর্যাপ্ত পরিমাণ সারটার প্রয়োজন সেই সার ঔষধ বিষ তারা কিনতে পারে না তাই তারা চাষের দিক থেকে যে টাকাটা অর্জন করবে সেদিক থেকে অনেকটা পিছিয়ে থাকে গ্রামাঞ্চলে কৃষদের ওপর যদি এই আর্থিক সহায়তা করা যায় তাহলে তারা অনেকটাই সমস্যার হাত থেকে রেহাই পা